আমার সংগ্রহ করা মুদ্রাগুলি হল পাঁচ পয়সা এক পয়সা পঞ্চাশ পয়সা যেগুলির প্রচলন অনেক আগেই ছিলো যার মূল্য অপরিসীম সেই সময়ে এবং আজও আমার কাছে সেগুলি মূল্যবান কারণ ওইগুলো দেখেই আমার স্মৃতি হিসেবে মনে হয় কারণ এক সময় যে এই মুদ্রাগুলি কীভাবে মানুষের জনজীবনকে প্রভাবিত করেছিলো সেটা ভেবেই আমি এখনও এই মুদ্রাগুলিকে সংগ্রহ করে রেখেছি